আমার রাজ্যের বাংলা ভাষা আঞ্চলিক উপভাষার থেকে আলাদা এই কারণে যে সমস্ত আঞ্চলিক উপভাষাগুলো আমাদের রাজ্যে আছে প্রচলিত তারা তাদের নিজস্ব উপজাতিরা তাদের নিজেদের আঞ্চলিক ভাষাতে কথাবার্তা পড়াশুনা আদান প্রদান করে তার জন্যে রাজ্য সরকার সেই সব উপজাতিদের আঞ্চলিক ভাষাগুলোকে স্বীকৃতি দিয়ে তাদের পড়াশোনার ব্যবস্থা করেছে এবং কি তাদের আলাদাভাবে যে আঞ্চলিক ভাষার স্কুল হতে পারে তার জন্যে সেই সব স্কুলেরও ব্যবস্থা করছে এমনকি বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত আঞ্চলিক ভাষাতে পড়াশোনার জন্যে রাজ্য সরকার ব্যবস্থাপনা করছেন আমাদের রাজ্যে বিভিন্ন উপজাতি গোষ্ঠী বসবাস করে তারা তাদের নিজেদের ভাষাতে কথাবার্তা বলতে বেশী আনন্দ বোধ করে তার জন্যে তারা বাংলা ভাষা বুঝতে পারে না বা তারা বলতে চায় না বা শিখতে চায় না তার জন্যে আমাদের পশ্চিমবঙ্গের কোনো মানুষ কোনো উপজাতিকে জোরপূর্বক বা বল প্রয়োগ করে বাংলা ভাষা শিখবার জন্যে বা তাকে বলবার জন্যে তাকে জোড় দেওয়া হয় না মানুষের আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন ধরনের ভাষা কথা বলে তার মধ্যেও যে আঞ্চলিক ভাষাগুলি রয়েছে সেই আঞ্চলিক ভাষাগুলোকে সরকার ভীষণভাবে স্বীকৃতি দিচ্ছে তার জন্যে